বাংলা ভাষা অন্যান্য ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে বাংলা ভাষা যে আমাদের মাতৃভাষা সেটা অনেকে এখন ভুলেই যাচ্ছে এখন সকলে বাংলাকে ছেড়ে ইংরেজি হিন্দি এবং সংস্কৃত ভাষায় কথা বলছে এবং এখন বাচ্চা থেকে আরম্ভ করে সকলে মানে বাংলাটাকে ভুলে গিয়ে বাংলা গান ভুলে গিয়ে ইংরেজি গান বেশি শুনছে এবং এখন প্রথম ভাষা হয়ে গেছে ইংরেজি দ্বিতীয় ভাষা হয়ে গেছে হিন্দি এবং তৃতীয় ভাষা হয়ে গেছে সংস্কৃত বাংলার কোনো গল্পই নেই এখন ইংরেজিতে কথা বলে অনেকে নিজেকে খুব গর্বিত মনে করছে এমনকি মাতৃভাষাটাই যে আমাদের বাংলা এটা মানুষ ভুলেই যাচ্ছে যে সমস্তকিছু শিক্ষাক্ষেত্রে মানে এগোনোর জন্য ইংরেজিটাকে শিখতেই হবে এমন একটা মানে কি বলবো ব্যবস্থা আমাদের হয়ে গেছে কিন্তু ইংরেজিটা তো শিখলে হবে না বাংলাটাও তো সেভাবে শিখতে হবে এমন অনেকেই ইংরেজির ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আছে যারা ইংরেজিতে পড়াশুনা করে অথচ বাংলা লিখতে পারে না তারা মানে বাংলা ভাষা বলতে পারে না অথচ হিন্দি লিখতে পারে হিন্দি পড়তে পারে সংস্কৃত পড়তে পারে বাংলা জানে না তো তাদেরকে আমি চাই যে যাতে সব জায়গাতে বাংলা ভাষাটার গুরুত্ব দেওয়া হোক বাংলা ভাষাটাকে আমাদের মাতৃভাষা সেটার মর্যাদাটা দেওয়া হোক এবং সমস্ত ইংরেজি ইংরেজি মিডিয়াম ইস্কুলেও যাতে বাংলা ভাষাটার উপরও একটা ভালোভাবে গুরুত্ব দেওয়া হয় এবং সব জায়গায় বাংলা ভাষাটার মানে কথাবার্তা এবং নানারকম শিক্ষাপ্রতিষ্ঠানে যেমন ইংরেজিটাও দরকার তেমনি বাংলাটাও দরকার এটা আমাদেরকে করতে হবে